হ্যাঁ আমার গ্রামে ব্যবসা করা হয় নানান রকমের ব্যবসা হয় যেমন কোনও কৃষি দ্রব্যের ব্যবসা হয় এমনি সবজির ব্যবসা হয় নানারকমের ব্যবসা হয়ে থাকে